হ্যাঁ বলো

না না বাসের টিকিট দাম বাড়ানো যাবে না এখন সাধারণ মানুষের ওই বাসের এ বেশি টিকিট করলে তখন কাটতে পারবে আর উঠবে না না বাড়ানো যাবে না যেরকম আছে সেরকমই থাক সাধারণ মানুষ ওটা কি আর বুজবে না না যেরকম আছে সেরকমই থাক সবই তো বুঝছি যা হচ্ছে সেটাই নিতে হবে এখন যেরকম আছে সেরকম থাক কিছু দিন পরে দেখা যাবে আমি কী বলি ইটু কিছু দিন ওয়েট করো না কিছু দিন পরে বাড়ালে ভালো হয়